ঐতিহ্যবাহী খেলা ক্রীড়া আছে যা পর্যটকেকে জানতে চান তো আমাদের মনে হয় খো খো কাবাডি খেলাই সবথেকে ফেমাস তো তামিলনাড়ু মহারাষ্ট্র অসম এখানে তো যে খেলাগুলো আছে আমাদের এখানে খোখো খেলা হাডুডু খেলা সেটাই সবথেকে ফেমাস ইভেন্ট বলতে আমাদের এখানে ফুটবলের ইভেন্ট হয়েছে টুর্নামেন্ট ক্রিকেটের হয়েছে তো খো খো ভলিবল এগুলো খুবই কম হয়েছে কিন্তু হয়েছে ঐতিহ্যবাহী খেলা ঐতিহ্যবাহীটা খেলাটা ঠিক আমি বলতে পারবো না তবে আমার মনে পড়ে যখন আমি ছোটো ছিলাম আমার মায়ের সঙ্গে খো খো কাবাডি এগুলো খেলেছি তারপরে গ্রামের অনেক ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে আমাদের উঠানে আমরা অনেক খেলা করেছি সেগুলো অনেক অনেক আনন্দময় ছিল সেগুলো এখন স্মৃতির পাতাতে যখনই মনে হয় মনে পড়ে তখন নিজের মানে আনন্দ একটা খুশি যেটা মুখের মধ্যে ভেসেই ওঠে মানে পুরাতন স্মৃতি পুরাতন খেলা পুরাতন সঙ্গী তো সেই কথাগুলো মনে পড়লেই মনে হয় যে বাহ খুব মজাদার একটা দিন ছিল যদি ফিরে পেতাম অবশ্যই সবার মনে থাকে তো ঐতিহ্যবাহী ক্রীড়া খেলা পর্যটকরা জানতে চায় তো সেটা তো আমার জানা নেই সেইভাবে হ্যাঁ পঞ্জাবের কুস্তি অনেক বিখ্যাত তামিলনাড়ু তারপরে মহারাষ্ট্রের লেঝিম অসমের ধোপ খেলা এগুলো সম্বন্ধে ততটা জানি না তবে পঞ্জাবের কুস্তি সম্বন্ধে আমি অনেকটাই জানি অনেকটাই বেশ সুন্দর শুনেছি দেখেওছি টিভিতে যতটুকু ফোনে যতটুকু হয় তবে খেলা বলতে যেটা মনে পড়ে সেটা হলো ছোটোবেলার খেলা মানে আমি যে এখন এক্সপ্লেন করছি তার জন্যও আমার মুখে একটা হাসি আছে কারণ সত্যিই ছোটোবেলার দিনগুলো অনেক সুন্দর স্কুলের দিনগুলো অনেকটাই সুন্দর ছিল যত বড়ো হচ্ছি তত সেগুলো সব আস্তে আস্তে চলে যাচ্ছে সংসারের প্রতি মন সময় পাওয়া যায় না নিজের জন্য তো খেলার তো সেরকম সময় আসে না আর বয়সের সঙ্গে সঙ্গে নিজের শরীরেও একটা ব্যথা বা একটা ই চলে আসে তো সময় পেলে অবশ্যই আমি আবার খেলতে চাইব বা আবার ফিরে পেতে চাইব ছোটোবেলা একদিনের জন্য হলেও কারণ আনন্দটা জীবনে খুব বড়ো একটা ভূমিকা পালন করে আনন্দ খুশি এগুলো না থাকলে জীবনের সঙ্গে এগিয়ে যাওয়া যায় না যত আপনি আনন্দে থাকবেন যত খুশি থাকবেন যত টেনশনমুক্ত থাকবেন ততই আপনি ভালো থাকবেন ততই লাইফে আপনি হ্যাপি থাকবেন তো আমি অবশ্যই বলবো যে যখন টাইম পাবেন অবশ্যই খেলা উচিত অবশ্যই পুরাতন দিনগুলোর কথা মনে পড়া উচিত অবশ্যই পুরাতন বন্ধুবান্ধব নিয়ে বসা উচিত কারণ দিন যত চলে যায় পেছনের দিনগুলো আমরা ভুলতে থাকি তো সেই দিনগুলোও যাতে ফিরে তো পাবই না ফিরে পাওয়ার জন্য একটা সুন্দর স্মৃতির জন্য আমরা পুরাতন বন্ধুবান্ধব নিয়ে বসতেই পারি আনন্দ করতেই পারি সেটা আমরা অবশ্যই চাইব যে একটু বসি আনন্দ করি খেলা করি বসে বসেই না হয় সেই খেলাগুলোর কথা মনে করি কিন্তু অবশ্যই নিজেদের মধ্যে টাইম বের করে পুরাতন বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই আপনারা যোগাযোগ রাখবেন আর এখন তো অনেক মাধ্যম হয়ে গেছে যেটা আপনারা যোগাযোগ রাখতেই পারেন আমি তো অবশ্যই রাখি আমি চেষ্টা করবো যাতে আগামী দিনগুলোতে রাখা তো অবশ্যই রাখা উচিত সবার ক্ষেত্রে কারণ যত আপনি হাসি খুশি থাকবেন ততই আপনি সুস্থ থাকবেন তত চারিপাশটাও সুন্দর হবে তো অবশ্যই অবশ্যই অবশ্যই যে যার সময় বের করে পুরাতন বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করবেন খেলার যদি সময় সুযোগ সুস্থতা থাকেন তাহলে অবশ্যই খেলা করবেন পুরাতন খেলা